অবশ্যই আমার ধর্ম আমাকে সমাজসেবা সম্পর্কে শিক্ষা দেয় একজন ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয় অসহায় দুস্থকে সাহায্য এবং সেবা করার অনুপ্রেরণা দেয়